হ্যাঁ আমি সবার সাথে খাওয়া দাওয়া করতে খুবই আনন্দ পাই আমার খুব আনন্দই হয় হ্যাঁ আমি হ্যাঁ আমি আমাদের অনেক বন্ধুবান্ধব আছে তাদেরকে দুপুরের খাবার এবং রাত্রিরের খাবার দুটোতে আমন্ত্রণ জানিয়েছি কারণ আমাদের বাড়িতে একটি ছোট্ট পাড়ায় পুজোর অনুষ্ঠান ছিলো সেখানে সবাই এসেছে খুব মজা হয়েছে খুব আনন্দ হয়েছে আরো আত্মীয় স্বজন বন্ধুবান্ধব সবাই ছিলো অনেক গুরুজন ব্যক্তি ছিলেন তারাও এসেছে খুব আনন্দ করেছে হ্যাঁ আমাদের পাশে আর কি আত্মীয়দের বিয়ে ছিলো বিয়েতে আমাদের অনেক বন্ধুবান্ধব এসেছে ওনাদের অনেক বন্ধুবান্ধব এসেছে খুবই আনন্দ হয়েছে খুবই আনন্দসহ আমাদের এই সেই অনুষ্ঠানটি কেটেছে এবং অনুষ্ঠানটি হয়েছিলো রাত্রেবেলাতে তো রাত্রেবেলায় অনুষ্ঠানটি আরো ভালো হয়েছে সবাই এসেছে সবাই খুব আনন্দও করেছে